কে বলছেন সুন্দরবনে কতজন যাবেন আচ্ছা কবে যাবেন বলুন তো আচ্ছা ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে যখন যাবে বলছেন আর কয়েকটা দিন কারণ সুন্দরবনে ওখানে শীতকালে যাওয়াটা ঠিকঠাক উচিত হবে না কারণ ওখানে একটু বেশি ঠান্ডা পড়ে যাবে নাতিশীতোষ্ণ অঞ্চল তো ওই জন্য জানুয়ারির দিকটা পড়ুক তখন না হয় যাবেন

জানুয়ারির তিন চার তারিখ বেরিয়ে যাব

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না না আর আপনারা মানে বাসে যাবেন না ট্রেনে যাবেন হ্যাঁ এই বাস তো ছাড়া হয় কিন্তু দেখুন বাসে তো অনেকের মানে যদি বয়স্ক মানুষ থাকে তাহলে তো জার্কিং হবে না অনেক সমস্যা হতে পারে ওই জন্য আমি বলে নিচ্ছি আর কি

দেখুন বাসের খরচ পড়লে প্রতি জন আপনি কত দিন থাকবেন আগে এটা বলুন পাঁচ ছদিন তাহলে বাসে করে বাস যদি ভাড়া করে নিয়ে যাওয়া হয় প্রতিজনের মাথা পিছু প্রায় দশ বারো হাজার টাকার মতো পড়ে যাবে ট্রেনের ক্ষেত্রে ওটা একটু কমে যাবে ধরুন না আট নয় হাজার টাকা করে মানে দু তিন হাজার টাকা সেভ হয়ে যাবে আপনাদের

হ্যাঁ খাওয়া দাওয়া আপনারা আমরা দিয়ে দেবো আর হোটেলের থাকার ব্যবস্থাটাও না হয় করে দেবো কিন্তু আপনারা যদি কোথাও সেখানের কোনো জিনিস কেনেন বা সেখানে যদি কোথাও ঘুরতে টুরতে যান মানে আর কি যেখানে বোট বা অন্য কিছু গাড়ি করে যদি ঘুরতে যান সেগুলো কিন্তু আপনাদের খরচা

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম

হ্যাঁ আপনি তাহলে আলোচনা করুন আলোচনা করে না হয় আমার কালকে তো আমি ফাঁকা আছি কালকে নয় আমার অফিসে চলে আসবেন এসে না হয় কিছু অ্যাডভান্স নিয়ে আসবেন দিয়ে বুক করে যাবেন

হ্যাঁ ঠিক আছে